পশ্চিমবঙ্গে দর্শকরা ঘুরতে আসলে সময় কাটানোর বিভিন্ন জায়গা আছে বিভিন্ন ঘুরের অংশগ্রহণ করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে এখন দুর্গাাপূজার উৎসব চলছে পশ্চিমবঙ্গে অনেক ভালো করে এই উৎসবটা হয় এবং দুর্গা পুজার উৎসবটা এখন ভালোই হয় বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন দর্শকরা পশ্চিমবঙ্গে ঘুরতে আসলে সেই দুর্গা পুজার আনন্দটাও কাটাতে পারেন